হ্যাঁ ডাক্তারবাবু বলছেন আপনি কি সদর মাহাতো দেবেন সদর মাহাতো হসপিটাল থেকে বলছেন আচ্ছা আম আমি বলছিলাম আমার একটু শরীর খারাপ হয়েছে তাই জন্যই আপনাকে ফোন করেছিলাম আমার শরীর খারাপ বলতে আমার পে পেটে একটু সমস্যা দেখা দিয়েছে মানে কয়দিন যাবৎ খুব পরিমাণে ব্যথা করছে পেট না না এখনো অব্দি তো কোন ওষুধ ফোসুধ খাইনি কোনো কাউকে দেখাইনি কিন্তু এখ এখন সহ্য করতে না পেরে কদিন থেকে ভাবছি হসপিটালে গিয়ে দেখিয়ে আসব সেই জন্য আপনাকে ফোন করেছিলাম আমার মোটামুটি খাওয়া দাওয়া তো সব ঠিকঠাকই করেছি কিন্তু বুঝতে পারছি না হঠাৎ করে খুব পেটটা ব্যথা করছে কদিন থেকে জল টল তো ঠিকই খেয়েছি দিনে দু তিন লিটার তো খাই জল হ্যাঁ আমি ভাবছি একটু যদি ভর্তি দে দেখে দিতেন তাহলে খুব ভালো হত আচ্ছা বলছি ডাক্তারবাবু হসপিটালটা ভালো তো মানে ঠিকঠাক মানে পরিবেশ খুব মানে ঠিকঠাক ভালো তো সব আচ্ছা ডাক্তারবাবু জিজ্ঞেস করছি মানে খরচ মানে কেমন হবে মানে কি বলে আমার তো খুব বিরাট সামর্থ্য হবে না মানে যদি আচ্ছা বলছি ডাক্তারবাবু মানে গেলে আমাকে মানে ঠিকঠাক দেখে দেওয়া হবে তো মানে খুব খুবই পেট ব্যথা করছে আচ্ছা বলছি তাহলে আমি কখন যাব আপনি একটু যদি বলে দেন হ্যাঁ মানে যদি সম্ভব হত ঠিক আছে নইলে কাল যদি হয়ে যায় খুব একটু ভালো হত আচ্ছা তাহলে ডাক্তারবাবু আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি এক কাজ করি আমার সমস্ত পরিচয়পত্র নিয়ে তাহলে হসপিটালে চলে আসবো তো তাহলে একটু ভর্তি করার ব্যবস্থা করে দেবেন যদি জলদির মধ্যে তাহলে ঠিক আছে মানে তাহলে আমি কালকে গেলে আপনিই দেখবেন তো ঠিক আছে ডাক্তারবাবু তা আমি ওইটাই জিজ্ঞেস করছিলাম যে যদি হয়ে গেলে খুব ভালো হত বাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নমস্কার ডাক্তারবাবু